ভারতের প্রধান যে কয়েকটি ধর্মীয় স্থান আছে তাদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তারকেশ্বর মন্দির মা তারার মন্দির তাছাড়াও আছে ইস্কনের মন্দির গঙ্গাসাগর মন্দির দক্ষিণেশ্বর কালীবাড়ি বেলুড় মঠ এছাড়াও আছে পূর্ব বর্ধমান জেলার পঞ্চরত্ন মন্দির অন্যান্য রাজ্যের মধ্যে রয়েছে যেরকম অন্ধ্রপ্রদেশের বেঙ্কটেশ্বর মন্দির তাছাড়াও রয়েছে বীরভদ্র মন্দির বিনয়াকা মন্দির কনক দুর্গামন্দির এছাড়া আছে উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দির এইগুলির মধ্যে প্রতিটি স্থানেই তাদের নিজস্ব নিজস্ব কিছু ধর্মীয় রীতিনীতি রয়েছে যেগুলি তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকে যেমন জগন্নাথের মন্দিরে তারা ভোগ প্রতিদিন ভোগ রান্না করেন পঞ্চব্যাঞ্জন নবরত্ন পদ রান্না করেন এবং ঠাকুরকে ভোগ দেন এছাড়াও এখানে প্রচুর দর্শনার্থী আসে দিনের বছরের বিভিন্ন সময়ে এগুলি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাকি যেসমস্ত মন্দিরের কথা বললাম তাদের ধর্মীয় রীতি নীতি নিজস্ব নিজস্ব রয়েছে